হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কী ব্যাপার বলুন হ্যাঁ শুনুন উনি কিন্তু দশটার আগে এখানে ঢোকেন না দশটা বাজলে আপনি তার আগে অন্তত বাচ্চাকে নিয়ে এখানে পৌঁছে যান শুনুন হ্যাঁ অবশ্যই বলবো বাচ্চার পোলিও কার্ড আঁধার কার্ড বাচ্চার অবশ্যই নেবেন এবার যে মানে যে আর কী মা যে ভর্তি করবে তার কিন্তু এখানে একটা সইয়ের ব্যাপার আচে ঠিক আছে সই করতে হবে আপনারা ওইগুলো নিয়ে আসবেন আর যদি সেরকম খুব প্রয়োজন হয় হয়তো বাচ্চাটাকে ভর্তি হতে পারে যদি ভর্তি করতে হয় তাহলে বাচ্চার জন্য আপনার যেটুকু লাগে একটুখানি তার জামা কাপড় বা একটা বিছানার চাদর একটা বড়ো জলের বোতল যেহোতু ডায়রিয়া হয়েছে আপনি চেষ্টা করবেন ফোটানো জল নিয়ে আসার জন্য তাকে ঠান্ডা করে এবারে ধরুন এলেই যে ভর্তি হবে তার তো কোনো মানে নেই তার সঙ্গে আপনি একটা ও আর এস কিনে নিয়ে আসবেন এখন এখানে কীভাবে কখন চিকিৎসা হবে সেটা তো দূরের কথা আর আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চা খুব সিরিয়াস তাহলে কিন্তু এখান থেকে হয়তো অ্যাম্বুলেন্স এই মুহুর্তে নেই অ্যাম্বুলেন্স বেরিয়ে গেছে আপনি যদি পারেন কোনো প্রাইভেট গাড়ি করে আপনি এক্ষুনি হসপিটালে ইমিডিয়েট চলে আসুন আশা করি এলেই আপনার চিকিৎসা শুরু করাতে পারবো আর প্রথমে এসেই কিন্তু আপনি এসে অফিস ঘরে ঢুকে যাবেন ঠিক আছে অফিসে গিয়ে আপনি ওখানে নামটা লেখাবেন লিখিয়ে যে ঘরে যে ঘরে ওই ডাক্তারবাবু চাইল্ড স্পেশালিস্ট বসেন আপনি সেই ঘরে গিয়েও একটা বাচ্চার নাম লিখিয়ে নেবেন বাচ্চার নাম লেখালে এবা এবার আপনাকে নিশ্চয়ই সিরিয়াল অনুযায়ী ডাকা হবে ডাকা হলে আপনি গিয়ে তারপরে কথাবার্তা বলবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি চলে আসুন এলে কথা হবে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ